সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কাজের বৃদ্ধি ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে এর কয়েকটি ইতিবাচক প্রভাব হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফটোগ্রাফাররা তাদের কাজ বিশ্বব্যাপী অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারছে এবং অনলাইন প্ল্যাটফর্ম ফটোগ্রাফারদের জন্য নতুন সুযোগ তৈরি কর করেছে যেমন স্টক ফোটোগ্রাফি ফ্রিল্যান্স কাজ এবং অনলাইন অনলাইনে প্রচুর ফ্রি টিউটোরিয়াল এবং রিসোর্স রয়েছে যা মানুষকে ফোটোগ্রাফি শিখতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফারদের জন্য অন্যান্যদের সাথে সংযোগ স্থাপন ধারণা শেয়ার করে এবং তাদের কাজের উপর প্রতিক্রিয়া পাওয়ার একটি মাধ্যম তৈরি করে অনলাইনে প্রচুর ফটোগ্রাফার থাকায় প্রতিযোগিতা বেড়েছে এবং দৃষ্টি আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে কিছু ফটোগ্রাফার অনলাইনে সমালোচনা নেতিবাচক মন্তব্য এবং হয়রানির সম্মুখীন হতে পারে অনলাইনে ছবি চুরি করা অনলাইন ছবি চুরি করা সহজ যা ফটোগ্রাফারদের আয় এবং মর্যাদাকে ক্ষতিগ্রস্থ করতে পারে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অতি সম্পাদিত ছবি দেখানো হয় যা ফটোগ্রাফারদের উপর চাপ সৃষ্টি করে এবং তাদের নিজস্য কাজের প্রতি অসন্তুষ্টও করে আমার কাজের ব্যবহারিক ব্যবহারকারীদের কাছ থেকে বৃদ্ধি পাওয়া চাহিদা হলো সোশ্যা সোশ্যাল মিডিয়ায় ফটোগ্রাফির জনপ্রিয়তার কারণে ব্যবহারকারীরা আরো বেশি ফোটোগ্রাফি কনটেন্ট তৈরি করতে এবং শেয়ার করতে চায় সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় এবং শেয়ার যোগ্য ফটোগ্রাফির চাহিদা বেড়েছে এখনকার সময় এআই প্রযুক্তির অগ্রগতি ফটোগ্রাফিক সরঞ্জামগুলিকে আরো শক্তিশালী এবং ব্যবহারকারী বান্ধব করে তুলেছে